হ্যালো কে বলছেন হ্যাঁ দাদা এটা পূজা নার্সারি বলুন

আচ্ছা আচ্ছা মানে মানে ফুল লাগবে মানে কত তারিখে আছে বিয়েবাড়িটা হ্যাঁ মানে সামনের মাসে না কি কত তারিখে আচ্ছা সামনের মাসে দু তারিখ আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আপনার মানে কী কী লাগবে কী কী বলুন মানে কী কী করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম বলুন হ্যাঁ গোলাপ লাগে রজনীগন্ধা লাগে তো আর আবার অনেক রকমের ফুল আছে গাঁদা টাদা থাকে ওইগুলো দিয়ে সাজানো হয় তো হ্যাঁ আপনি বলুন আর কী করতে হবে বলুন হ্যাঁ হ্যাঁ গাড়িটা সাজানোর কথা বলছেন তো হ্যাঁ গাড়িতে লাগে বলতে গোলাপ লাগে রজনীগন্ধা লাগে আর ওই আপনার পাতা দিয়ে একটা সেই প্রজাপতি থাকে আর একটা পাতা দিয়ে সাজানো ডেকরেটিং করা হয় না ঠিক আছে হ্যাঁ বলুন খরচা বলতে দেখুন দাদা আমরা মানে ওই যত বেশি পরিমাণে নিতে পারবেন তো সেইরকমভাবে মানে রেটটা ঠিক হবে ঠিক আছে আর বলছি দাদা ওই যেটা ফুলশয্যার খাট সাজানো হয় সেটা হবে না কি আপনার সেটা হবে ওটাও করে দেবে না কি আর বল আর মালা যেটা লাগে রজনীগন্ধার খরচা পড়বে বলতে আপনি এখানে এসে দেখা করে গেলে তো খুব ভালো হতো আর এমনি রো গোলাপগুলো আমরা সিজন ওয়াইজ নিই তো তো এখন মোটামুটি ওই পাঁচ টাকা ছ টাকা করে পিস পড়বে গোলাপের আর মালাগুলো মালাগুলো মালাগুলো পাঁচশো টাকা করে পিস পড়বে আর ডেকরেটিভ থিমটা যেইরকম সাজাবেন সেইরকম অনুসারে পড়বে ঠিক আছে হ্যাঁ হবে কীরকম পরিমাণে নেবেন আপনি এসে যদি যোগা যোগাযোগ করেন অর্ডার দিয়ে যান সেইরকম তাহলে মাল আমরা আনব তো আর সেইরকম পরিমাণে রেটটা হবে আর আর দেখুন দাদা সামনের মাসে মে মাসের যে বিয়ের তো ডেট একটাই তো সেই পরিমাণে মানে দাম মানে রেটটা একটু বেশি থাকবে বুঝলেন কিছু করার নেই মানে আমাদের ওইখান থেকেই রেটটা একটু বেশি আসবে একটাই বিয়ের লগ্ন তো হ্যাঁ হয়ে যাবে সেটা কিছু নয় আপনি এসে একবার তাহলে দেখা করে যাবেন আর অ্যাডভান্স কিছু দিয়ে যাবেন কবে হ্যাঁ হ্যাঁ আপনি আসুন এসে দেখে যান কীরকম সাজাবেন সেটাও দেখে যান ডেমো দেখে যান তারপর ঠিক করবেন হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এসে এসে অ্যাডভান্স করে যান ঠিক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে